আমার যে তারিখের কথা মনে আছে সেগুলো হলো একুশে ফেব্রুয়ারি দু হাজার ষোলো তেরোই মার্চ দু হাজার একুশ আঠেরোই এপ্রিল দু হাজার উনিশ একুশে নভেম্বর দু হাজার কুড়ি বাইশে ডিসেম্বর দু হাজার একুশ